পূর্ব বর্ধমান জেলায় কিছু উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক বা পর্যটন আকর্ষণগুলি হলো এক নাম্বার রমনা বাগান রমনা বাগান এ রয়েছে একটি অভয়ারণ্য যেখানে হরিণ আছে বাঘ আছে ভালুক আছে কুমির আছে অনেক নতুন নতুন পাখি আছে অজানা পাখি রয়েছে আরও রয়েছে অনেক গাছ রয়েছে অনেক নিত্যনতুন গাছ গাছে গাছে পাখি ঘুরে বেড়ায় রয়েছে গল্প করার অনেক বিস্তৃত জায়গা যেটা ঘুরতে অনেক সময় লাগবে দু নাম্বার কৃষ্ণসায়র উদ্যান এই পার্কে বিশাল একটি পুকুরের বা দিঘির চারপাশে গাছ রয়েছে পার্কের অপর প্রান্তে রয়েছে বাচ্চা ছেলেদের খেলার একটা খুব ভালো জায়গা সেখানে অনেক রকম চড়বার জিনিস রয়েছে তিন নাম্বার একশো আট মন্দির এখানে অনেক শিব মন্দির রয়েছে পাশে অনেক দোকান টোকান বসে অনেক মানুষ ওখানে যায় চার নাম্বার কার্জন গেট বহু মানুষ এই কার্জন গেট দেখতে আসে এই কার্জন গেটের পাশেই রয়েছে একটি চার্চ এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষরা তাদের প্রার্থনা করে এই চার্চেও বহু মানুষ যায় এছাড়া রয়েছে বর্ধমানে বেলের ওখানে রাজবাড়ি যে রাজবাড়িতে বহু মানুষ

এছাড়াও রয়েছে বর্ধমানের মধ্যে অসংখ্য মসজিদ যেমন বড়বাজারের মসজিদ নবাবহাটের মসজিদ দুবরাজদিঘির জামে মসজিদ যেগুলি খুবই বিখ্যাত এছাড়া বর্ধমানের বহু জায়গায় গড়ে উঠেছে অসংখ্য ছোটোখাটো পার্ক যেখানে মানুষ যেতেই পারে তার অবসর সময়কে কাটানোর জন্য আরেকটি উল্লেখযোগ্য জায়গা হলো বর্ধমানের দামোদর নদ এই দামোদর নদের পাশেই সদরঘাটে ওখানে গড়ে উঠেছে একটা বিশাল সুন্দর জায়গা যেখানে প্রায় সময়ে গেলে মানুষ দেখা যায় যে তারা পিকনিক করছে বনভোজন করছে এই বনভোজনের মধ্য দিয়ে খুঁজে পায় তারা অদ্ভুত আনন্দ বর্ধমানে রয়েছে একটি বিশ্ববিদ্যালয় যার নাম বর্ধমান বিশ্ববিদ্যালয় এই বর্ধমান বিশ্ববিদ্যালয় এতটা জায়গা জুড়ে গঠিত তা পায়ে হেঁটেও শেষ করা যাবে না এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক জিনিস দেখবার আছে বর্ধমানে রয়েছে সায়েন্স সেন্টার যেখানে বিজ্ঞানের বহু সূত্রকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে অনেক যন্ত্র সায়েন্স সেন্টারে রয়েছে ভূতঘর রয়েছে থ্রি ডি সিনেমা দেখার একটি চমকপ্রদ সুযোগ সায়েন্স সেন্টার রয়েছে বহু ঘুরবার জায়গা গল্প করার জায়গা রয়েছে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কৃত জিনিস সম্পর্কে তথ্য এছাড়া বর্ধমানে রয়েছে বিড়লা সায়েন্স প্ল্যানেটোরিয়াম যেখানে মহাকাশের চাঁদ তারা সম্পর্কে অনেক তথ্য অনায়াসেই জানা যেতে পারে বর্ধমানে রয়েছে অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমা হল যে সিনেমা হলে মানুষ অনায়াসেই যেতে পারে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো আইনক্স বর্ধমান সিনেমা সংস্কৃত লোকমঞ্চ যেগুলোতে মানুষ প্রায়শই যায় বর্ধমানে রয়েছে সর্বমঙ্গলা মন্দির যেখানে মানুষ হিন্দু ধর্মের মানুষেরা বিশেষ করে এই মন্দিরকে দেখতে যায় এছাড়া অন্যান্য জেলার মতো বর্ধমানেও রয়েছে অনেক শোরুম থেকে আরম্ভ করে বাজার করার জন্য অনেক ভালো ভালো জায়গা সেগুলোতে মানুষ অনায়াসেই যেতে পারে